জামা প্যান্ট কাটাবে তা আপনি কি আসবেন এখানে না বাড়ির থিকে গিয়ে মাপ নিয়ে আসতে হবে ও বাড়িতে বাড়িতে আসতে হবে তো এর জন্যে এক্সট্রা চার্জ লাগবে কিন্তু জামার বানি দুশো টাকা আর প্যান্টের বানি আড়াইশো টাকা না বেশি না এই ছাপোস যেটা চলছে বাজারের যে আমাদের কা রেট যেটা সেটাই বললাম আর বাড়ি এসে মাপ নিয়ে যাওয়ার জন্য একশো টাকা এক্সট্রা চার্জ লাগবে না ওর থেকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট করা যায় আমনি মাপ ঝেমন দেবেন আমি কাটাবো তেমনটা করে আমনি যদি বলেন না আমার ফিটিং চাই ফিটিং অবস্থায় হবে আর যদি বলেন যে না আমার একটু লুস লাগবে লুস হবে হ্যাঁ হ্যাঁ ফিটিংস করে নিলে ফিটিং হবে হুম ঠিক আছে রাখছি তাহলে